স্থানীয় পত্রিকার শিক্ষা বলতে স্থানীয় পত্রিকার যেসব খবরগুলো দিয়ে থাকে গোটা পৃথিবীর খবর সেগুলো অনেক স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারে তা আনন্দবাজার বলতে আনন্দবাজার বর্তমানে খবরের কাগজ পড়ে থাকি সাধারণত সেই খবর কাগজ পড়ে শিশুরাও অনেক কিছু শিখতে পারে জানতেও পারে উচ্চ শিক্ষা বলতে অনেকটা কভার করতে আমাদের বাড়ির শিশুরা এই সব পত্রিকার মাধ্যমে সারা পৃথিবীর খবর পায় জানতে পারে এবং এ এতে তারা অনেক কিছু শিখতে পারে